হাওড়ার বাগানান থেকে বেরিয়ে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই দিকটা ঘুরে এই পাশ থেকে বর্ধমান হুগলি হয়ে আবার এই আমার এখানে চলে আসা এটাই আমার জীবনের সব থেকে ভালো বাইকের এক্সপিরিয়েন্স এখানে ঝাড়গ্রামে রাজবাড়ির থেকে শুরু করে পুরো মালভূমি অঞ্চল পুরুল ছোটো নাগপুর মালভূমির পুরুলিয়া যে অংশ পুরুলিয়া অংশের মালভূমি অঞ্চলের প্রকৃতি মাছখানে ছোটো ছোটো ঝোরা নদী ছোটো গ্রাম আদিবাসী গ্রাম জঙ্গল পাহাড় সব মিলেমিশে এবং যেখানে ইচ্ছা সেখানে দাঁড়িয়ে পড়া সেখানে সময় কাটানো প্রকিতিকে উপভোগ করা এবং এই পুরো টুরটার ভিতরে আপনার সময় খুব বেশি দিন লাগবে না কিন্তু এই পুরো টুরটার ভিতরে আপনি সময় অনুযায়ী আপনি যদি বর্ষার সময় যান তাহলে এক রকম আপনার অনুভূতি হবে আপনি যদি এপ্রিল মাসের দিকে মার্চ এপ্রিল মাসের দিকে যান তখন চারদিকে মহুয়া পলাশ কিষ্ণচূড়া রাধা চূড়ার গাছের আমি যে সময় গেছিলাম এই সময়টাই সেই সময় মহুয়া পলাশ কৃষ্ণচূড়া রাধা চূড়ার গাছে সব ফুল ধরেছে এবং তাতে এক এক জায়গায় তাকে দেখে মনে হচ্ছে কোথাও জ জঙ্গলে যেন আগুন লেগেছে এত অপূর্ব সেই দৃশ্য এবং আপনি যে কোনো গাড়িতে গিয়ে সেই রকম অনুভূতি আপনি পাবেনও না এবং বাইকে যত ভালোভাবে আপনি চারদিকে প্রকৃতি উপভোগ করতে করতে যাবেন এবং যখন ইচ্ছা তখন আপনি দাঁড়াবেন কিছুক্ষণ গল্প করবেন এই বিষয়টা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন এটাই আমার কাছে প্রিয় বাইক এক্সপিরিয়েন্স